শহুরে এবং গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে অনেক কিছুরই ব্যবধান আছে আমি সেই সম্পর্কে কিছু বলতেও চাই কারণ আমার কিছু মতামতও আছে তার কারণ হলো শহুরের বিদ্যালয় আর গ্রামের বিদ্যালয়ের মধ্যে অনেক কিছু জিনিস আলাদা আছে সেটা লক্ষ্যও করা যায় তার মধ্যে প্রথম হলো যে বিদ্যালয়ের পরিবেশ সেখানকার পড়াশোনা গ্রামে বিদ্যালয়ে যেই পড়াশোনাটা হয় আমার মনে হয় শহরের বিদ্যালয়ে তার থেকে একটু উন্নত পড়াশোনা হয় তার কারণ সেখানকার মানুষের ভাষা মানে গ্রামের ভাষা আর শহরের ভাষার মধ্যে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায় তাছাড়া মিড ডে মিলের উপরও মানে দুপুরে যেটা ছাত্র ছাত্রীরা যে খাবার খায় সেটা দিয়েও কিছু ব্যবধান আছে যেমন গ্রামের বিদ্যালয় হলে কী হয় তো সেখানে মানে মাঠের হয়তো কাঁচা সবজি মানে একদম ভালো তাজা সবজি দিয়ে হয়তো সেখানকার মিড ডে মিলে যে খাবার সেটা হয়তো রান্না করা হয় আর শহুরে কি কাঁচা সবজি সব সময় পাওয়া যায় না তাই সেই মানে শহুরের বিদ্যালয়ে যে রান্না হয় সেটা দু তিন দিন বা তার থেকেও বেশি মানে পুরোনো বা বাসি সবজিই হয়তো সেখানে রান্না করা হয় আর শহুরের বিদ্যালয় কী হয় হয়তো সেখানকার সেখানকার পরিবেশ খুব ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সে স্কুলে রঙ করা থাকে বা কারেন্টের যে ব্যবস্থা সেখানে হয়তো খুব উন্নত আর গ্রামে কী হয় এগুলো লক্ষ্য ক এগুলো ঠিক আলাদা গ্রামের পরিবেশ কী হয় হয়তো আগাছা জন্মে যায় বিদ্যালয় পরিষ্কার করা হয় না সেখানটায় হয়তো কিছু কিছু সময় সেখানে কারেন্ট বা মানে যেটা ইলেকট্রিক বৈদ্যুতিক সে সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে হয়তো ছাত্র ছাত্রীদের পড়তে বা শিক্ষককে পড়াতে সেখানে অসুবিধা হতেই পারে এই সব বিষয়গুলি লক্ষ্য করা যায় আর তবে আমার মনে হয় যে গ্রামের বিদ্যালয়ের থেকে শহরে যে বিদ্যালয় সেখানকার শিক্ষা ব্যবস্থা মনে হয় সত্যি কথা বলতে গ্রামের থেকে শহরে যে পরিবেশ আর সেই সেখানকার মানুষজন এতোই আলাদা সেই জন্য পড়াশোনাটাও আমি আশা করি যে শহরের বিদ্যালয় খুব ভালোভাবে সেখানকার পড়াশোনা হয় আর হয় শহরের বিদ্যালয় কী হয় সেখানকার যে নিয়ম শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা মনে হয় গ্রামের বিদ্যালয়ের থেকে অনেকটাই আলাদা